আমার জীবিকা বলতে রোজগারের উপায় আর সেটা আমার আসে সাধারণত কৃষিকাজ থেকে আমার গ্রামে খুব ছোট ছোট জমি জায়গা আছে সেই অল্প সংখ্যক জমি নিয়েই আমি প্রথমে চাষাবাদ শুরু করি আর সেই চাষাবাদ থেকেই আস্তে আস্তে একটু একটু রোজগার করতে করতে সেই চাষাবাদ করার পর তার যে ফসল ফলায় সেই ফসল আমি গোলায় দিই গোলায় দিয়ে যে সমস্ত টাকা পাই তার থেকে খরচের পয়সাটা বার করে যেটা আমার রোজগার হয় সেই টাকা থেকেই আমার সংসার চলে আর এটাই আমার জীবিকা আর আমি চাষবাসটাকেই নিজের জীবিকা হিসাবে বেছে নিয়েছি কেননা আমি এটা করতে পারি আর আমার চাষ করতে খুব ভালো লাগে আর তার সাথে সাথে ছোটবেলা থেকেই আমার বাবা মাকেও দেখে এসেছি তারা চাষবাস করেছেন বা আমি কৃষক পরিবারেই মানুষ হয়েছি সেই কারণে আমার চাষটা আমার রক্তে রয়েছে এই জন্য আমি কোনও কাজ অন্য কিছু পারব কি পারব না বা সময় নষ্ট না করে আমার যেহেতু নিজের বাড়িতে জমি ছিল সেই জমি থেকেই আমি চাষাবাদ করে ফসল ফলিয়ে আমার নিজের পেট চালাই এবং জীবন ধারণ করি তার সাথে সাথে সংসারেরও যাবতীয় যা কিছু সমস্ত কিছুই আমি এই চাষবাসের মাধ্যম থেকেই উঠে লাগি সেই কারণেই আমি বলবো আমার কৃষিকাজ বা চাষবাসটাই আমার প্রধান জীবিকা